হ্যালো হ্যাঁ হ্যাঁ ও এখন সিজিন হ্যাঁ সিজিনারি ফল যা যা পাওয়া যায় সবই আছে আপনার কী কী দরকার বলুন না হ্যাঁ হ্যাঁ আপেল এখন আপনার একশো কুড়ি টাকা কিলো এক নম্বর আপেল ও বেদানা আপনার এখন পড়বে আপনার একশো তিরিশ টাকা করে কলা কি কলা কাঁঠালি কলা কাঁঠালি কলা না কি আপনার হ্যাঁ কাঁঠালি কলা আপনার পঞ্চাশ টাকা ডজন পড়বে আম আছে আম আছে আম আছে আপনার লেবু আছে বেদানা আছে বেদানা হ্যাঁ আপনি অনলাইন অনলাইন পেমেন্ট হবে অনলাইন পেমেন্ট ক্যাশলেস পেমেন্ট আপনার যেটা হবে আমি হোম ডেলিভারি করে দিতে পারবো অসুবিধা কিছু নাই আপনি যেটা বলবেন সেটা আমি করতে পারবো আপনার হ্যাঁ হ্যাঁ আম কত আম কতটা দরকার আপনার আম হ্যাঁ আম আপনার এক নম্বর আমটা পড়বে আপনার চল্লিশ টাকা করে কিলো পড়বে আনারস আনারস লাগবে আনারস নাশপাতি হ্যাঁ না আঙুর আঙুর আছে কালো আঙুরটা আছে অনেক দাম সব সব দেড়শো টাকা কিলো কলা হল আঙুর হল আনারস হল আপেল হল ও আম আম হ্যাঁ হুম মোসম্বি মোসম্বি লাগবে মোসম্বি হুম মোসম্বি একশো টাকা কিলো

আপনার দাঁড়ান আপনি ফোনটা ধরুন আম আম কলা আঙুর আপেল বেদানা নাশপাতি এক দুই তিন চার পাঁচ ছয়টা হয়েছে আম কলা আঙুর আপেল বেদানা নাশপাতি আর আপনার হ্যাঁ আরেকটা হচ্ছে নাশপাতি না কি বলেছিলেন নাশপাতি না ঠিক আছে আম হচ্ছে আপনার চল্লিশ টাকা কলা কলা পঞ্চাশ টাকা আঙুর আপনার আঙুর আড়াইশো বললেন আঙুর আড়াইশো চল্লিশ টাকা পড়বে ঠিক আছে চল্লিশ টাকা আপেল এক কিলো আপেল আপেল এক কিলো হচ্ছে আপনার একশো কুড়ি টাকা বেদানা পড়বে আপনার একশো তিরিশ টাকা নাশপাতি নাশপাতি নাশপাতি নাশপাতিটা পড়বে আপনার ইয়ে মোসম্বি লাগবে মোসম্বি হুম মোসম্বি মোসম্বি আর একটা কি বললেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকম হল কাঁঠাল লাগবে ছোটো একটা কাঁঠাল বা আপনার আপনার আঙুর আঙুর শুকনো আঙুর শুকনো আঙুর বা আপনার কাজু কিশমিশ কাজু কাজু আপনার আশি টাকা শ একশো গ্রাম ঠিক আছে মোসম্বি এক কিলো একশো টাকা নাশপাতি পাঁচশো ষাট টাকা হুম ঠিক আছে সব হিসেব করে আপনাকে বলেছি আপেল এক কেজি লিখেছি আমি হিসাব করে আপনাকে তাহলে বাড়িতে পাঠিয়ে দিই না কি শূন্য আট আর ছয় চোদ্দো চোদ্দো চোদ্দো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তেইশ আঠাশ দুই দশ তেইশ হচ্ছে বত্তিরিশের দুই হাতে তিন তিন চার পাঁচ আপনার পাঁচশো কুড়ি টাকা বিল হচ্ছে ঠিক আছে ম্যাডাম রাখছি তাহলে আমি আপনার বাড়ি পাঠিয়ে দিচ্ছি আপনি ওখানেই ক্যাশ পেমেন্ট করে দেবেন না কি অনলাইন পেমেন্ট যেটা হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি ম্যাডাম আপনার দিনটি শুভ হোক